বাংলা ভাষা আমার রাজ্যের আঞ্চলিক উপভাষার থেকে অনেকটাই আলাদা কারণ আমি গুজরাটে থাকি এবং আমার আঞ্চলিক উপভাষা হচ্ছে গুজরাটি এবং আমি সেই ভাষাতেই স্বচ্ছন্দ বোধ করি আর বাংলা ভাষা আমার রাজ্যের আঞ্চলিক ভাষার থেকে অনেকটাই আলাদা কারণ বাংলা ভাষা শুনতে যেরকম সুন্দর কিন্তু বলাটা খুবই কঠিন কারণ বাংলা ভাষার ব্যাকরণ খুবই কঠিন গুজরাটি ভাষার থেকে এই কারণেই বাংলা ভাষা আমার কাছে খুবই কঠিন এছাড়াও বাংলা ব্যাকরণ শেখাটাও খুবই কঠিন যেটা গুজরাটি ভাষার ব্যাকরণ শেখা অতটাও কঠিন না এইসব কারণেই গুজরাটি ভাষার থেকে বাংলা ভাষাকে অনেকটা আলাদা করা যায় এছাড়াও আমি মনে করি সব ধরনের ভাষার থেকেই বাংলা ভাষা খুবই কঠিন বাংলা ভাষা যেরকম শুনতেও সুন্দর কিন্তু সব ভাষার থেকে সবথেকে বেশি কঠিন এই কারণে বাংলা ভাষাকে আমি আমার অঞ্চলিক উপভাষার থেকে অনেকটাই আলাদাভাবে দেখি